পুরুলিয়া জেলার স্থানীয় গল্প বা কিংবদন্তি হিসাবে পুরুলিয়া জেলার রাস মেলা বিখ্যাত এবং এটা চলে আসছে প্রাচীনকাল থেকেই এই গল্প কিংবদন্তি হিসাবে পুরুলিয়া জেলার সাংস্কৃতিক ঐতিহাসিক সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করেছে এই রাস মেলাতে প্রায় অতীতকালের জিনিসপত্র পাওয়া যায় এবং আধুনিক কালের জিনিসপত্র পাওয়া যায় এই মেলাতে অনেক ভিড় হয় এ মানুষ অনেক মানুষ পর্যবেক্ষণ করতে আসে এই মেলার একটি রহস্যময় জিনিস হল যে এ মেলাতে একটি প্রাচীনতম মন্দির রয়েছে তা মানুষ বাইরের বা বাইরের দেশ থেকে পর্যবেক্ষণ করতে আসে এবং পুরুলিয়ার মানুষ ও আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পর্যবেক্ষণ করতে আসে এতে পুরুলিয়ার অনেক বিখ্যাত হিসাবে পরিচয় হয় এবং আলাদাভাবে এর একটি সংস্কৃতি ঘটে